হ্যালো হ্যাঁ বলুন দিদি দিদি কি বলেন তো যে হচ্ছে এটা কোম্পানির থেকে কেনা এখন হছে আমি তো রাত্রেই দিয়েছি আর আমিও বসতে পারি নি আপনি এক কাজ করেন হচ্ছে থালাতে আবার রিটার্ন দেন আর না হচ্ছে হচ্ছে অর্ডার দেন আমি পরে এনে দেবো এখন তো যেতে পারছি না তা চেনাই আমার ঘটি বাটি আরও অনেক কিছু আছে নিতেও পারেন তাহলে ঠিক আছে আমি পরবর্তীতে আমি আন দেবো একটু দেরি হবে দিদি কেননা আমার একটা বাচ্চার পরীক্ষা চলছে তো আমি এখন তো যেতে পারবো না আমি আবার কোম্পানি যেতে হবে ওখান থেকে আনতে হবে তারপর তো দিতে হবে হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দেবো অসুবিধা নেই আচ্ছে চিন্তাও করা লাগবে না আমি হচ্ছে থালাটা এনে হচ্ছে আপনাকে ফোন করবো আপনি এসে নিয়ে যাবেন কিছু মনে করবেন না